আমি গত সোমবার অনলাইন থেকে একটি কুর্তি কিনেছিলাম কুর্তিটির কাপড়ের মান বর্ণনার তুলনায় খারাপ অনলাইনের বর্ণনা হিসেবে সুতির কাপড় বলা হয়েছিল কিন্তু কাপড়টি সুতি নয় এছাড়াও কুর্তিটি অনেকটাই স্বচ্ছ সেক্ষেত্রে গ্রীষ্মকালে পড়ার উপযোগী নয়